বাংলা ভাষা আমাদের রাজ্যের আঞ্চলিক উপভাষা থেকে কীভাবে আলাদা হ্যাঁ আঞ্চলিক উপভাষা বলতে এখানে বলা হয়েছে আমাদের যে যেখানে থাকি সেইখানকার যে ভাষা আলাদা কিছুই নয় আমাদের দুটো ভাষা প্রায় একই তো আমরা দুটো ভাষাতেই যখন কথা বলি উপভাষাটা হচ্ছে উপভাষাটা প্রায় আমাদের একইভাবে সামঞ্জস্য করে এখানের মধ্যে